আমি একজন শিল্পী হিসেবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কারণ আমি একটা ড্রইং কম্পিটিশানে গিয়েছিলাম সেখানে মানে বলেছিলো যে যেমন খুশি আঁকা আঁকা হবে কিন্তু সেখানে গিয়ে আমি দেখছি যে কোনো কবিরই কবির কিছু আঁকতে হবে কবিকে নিয়ে আঁকতে হবে কিন্তু আমি তো প্রাকৃতিক দৃশ্য মানে প্রাকৃতিক দৃশ্য মানে প্র্যাক্টিস করে গিয়েছিলাম কিন্তু সেখানে যখন শুনলাম যে কবিকে নিয়ে আঁকতে হবে তখন আমার অনেক টেনশান হয়ে গ্য়াছিল কারণ যেইটা প্র্যাক্টিস করে যাব সেটা একটু করতে মানে সময় লাগে না কিন্তু যেইটা প্র্যাক্টিস নেই সেইটা করতে অনেকটা সময় লাগে আর সেখানে গিয়ে যখন আমি ওটা শুনলাম তখন আমি তো অনেক টেনশানে পড়ে গিয়েছিলাম তাও আমি চেষ্টা করেছিলাম করার জন্য কিন্তু সেটা করতে তো আমার সময় তো লাগবেই প্রাকৃতিক দৃশ্য যেমন সহজে হয়ে যায় ওটা করতে অনেক সময় লাগে তাও আমি করেছি করাতে মানে অত মানে টেনশন হয়েছিলো সময়ও লেগেছিলো কিন্তু আমি চেষ্টা করেছি করার জন্য করেছি করাতে সময় আমার লেগেছে কিন্তু সময়ের মধ্যে আমার হয়েগিয়েছিলো আর প্রাকৃতিক দৃশ্য করতে গেলে কি যে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ওটা আমি তো প্র্যাক্টিস করে গিয়েছিলাম আর এটা আমার প্র্যাক্টিস ছিল না বলে আমি সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়েছিলো আর যদি প্রাকৃতিক দৃশ্য নিয়ে করতাম তাহলে আমাকে সময়ের আগে আমি তাহলে দিই জমা দিয়ে দিতে পারতাম আর আমি কখনো চিত্র পরিবেশন আর অনুপ্রেরণায় এবং সমর্থনের অভাব অনুভব কখনো করি নি